আমার বাড়ির সামনে একটু জায়গা আছে সেই জায়গাটা আমি প্রথমে মাটিটা খুঁড়ে নিয়েছিলাম তারপরে তাতে কম্পোস্ট সার ব্যবহার করেছি কম্পোস্ট সার ব্যবহার করে আমি বিভিন্ন ধরণের লতা ধরানো গাছ লাগিয়েছি যেমন পুঁই শাক লাগিয়েছি লাউ গাছ লাগিয়েছি কুমড়ো গাছ লাগিয়েছি ঝিঙ্গে গাছ লাগিয়েছি গাছগুলো মোটামোটি বেরানোর পর আমি ডালাপালা দিয়ে তাদেরকে একটা মাচা করে দিয়েছি সেই মাচার উপর গাছগুলো উঠেছে আর লাউ গাছে লাউ ধরছে কুমড়ো গাছটা নীচেই আছে লতিয়ে লতি নীচেই কুমড়ো হয়েছে ঝিঙ্গা গাছে মাচা করে দিয়েছি সেখানেও ঝিঙ্গা হচ্ছে দেখতেও সুন্দর লাগছে আর বাড়িতে প্রয়োজনীয় যা সবজি লাগে প্রতিদিন সেই সবজি আমি গাছের থেকে তুলে রান্না করে খাই এছাড়াও বেগুন গাছ লাগিয়েছি লঙ্কা গাছ লাগিয়েছি আমার ঘরের যে সমস্ত সবজি প্রয়োজন সেটা আমার এই বাগান থেকেই উৎপন্ন হয় বা আমি প্রতিদিন গাছের ব্যব যত্ন করি গাছপালায় জল দিই নিয়মিত সার দিই এতে আমার ফসল ভালোই হয় আমার সংসারেও স যে সবজি লাগে সেটাও যথেষ্ট পরিমাণে পাই